লোকেরা প্রথম আঁকা শুরু করার সময় যে ভুলগুলো করে থাকে কোনো কারোর আঁকা মানে ধরো একজন আঁকতে ভালো পারছে একজন ভালো পারছে না যে ভালো পারছে না সে ওইখানেই হালটা ছেড়ে দিলো ধুর আমার ভালো হচ্ছে না ওখানে ওর মনটা ভেঙে ও চলে এল ও আর আঁকার প্রতি কোনো ইন্টারেস্ট মানে ওর আর কোনো ইচ্ছেই হচ্ছে না তো এখানটায় ও হাল ছেড়ে দিলো কিন্তু যে মানে এই ভুলটা প্রথমে যারা আঁকা শুরু করে আঁকা শুরুতেই যে এই ভুলগুলো করে থাকে এগুলো তাদের প্রথম ভুল ভালো হচ্ছে না সেটা তোমাকে ট্রাই করতে হবে ভালো হতেই পারে কিন্তু তুমি যে হালটা ছেড়ে দিলে সেটাই মানুষ এটাই করে অনেকটাই ভুল করে আর যারা যে চর্চাটা থাকে আঁকার প্রতি তা যারা মানে ভালো আঁকতে পারে তারা তো ভাবে যে আমি ভালো ভালো আঁকবো আরো আগিয়ে যাবো আমি যেখানে কোনো কম্পিটিশান হয় যে আঁকার যেগুলো সেখা সেখানটায় ওরা মানে নাম দেবে নাম দিয়ে সেখান থেকে ওরা আঁকার প্রাইজ মেডেল যেগুলো দেয় সেগুলো নিয়ে আসবে আবার কি মানে যারা আঁকটা আঁকাটা যারা পছন্দ করে তারা ভালো ঝারা আঁকতে পারে তারা ভাবে যে নতুন কিছু মানুষকে বানিয়ে মানে নতুন ড্রয়িং করে নতুন কিছু ভালোভাবে মানে এঁকে মানুষকে উপহার দিতে মানুষকে ভালোভাবে খুশি দিতে আনন্দ দিতে কারণ ওনাদের তো ওখান থেকেই মানুষ তো আস্তে আস্তে মানে যার যতটা ভালো পো মানে প্রচলিত হয় মানুষের কাছে মর্যাদা তার তো ততটাই ডিমান্ড বাড়ে তো সেরকমভাবে তারও একটা আগ্রহ আগিয়ে যায় আগিয়ে যেতে যেতে সে এরকমইভাবে একটা ভালো শিল্পী হতে পারে যার মনে আগ্রহটা সব সময় লেগে থাকে না ওর একটাই ফলো যে আমি আঁকা থেকে কিছু করতেই পারবো আঁকার থেকে আমি আর্টিস্ট হবো আঁকাটা আমার মানে ওর একটাই ধারণা সব সময় কিছু না কিছু যা কিছু করবে সব আঁকবে সব আঁকবে এঁকে এঁকে এঁকে ওর স্বপ্ন শুধু আঁকার প্রতিই ভালোবাসা আর আঁকার প্রতিই সব কিছু তো ওই মানুষটাই আঁকার প্রতি থেকে কোনো কিচু উপার্জন করে নি নিতেই পারে ওইখান থেকে আঁকার প্রতি তো যারা আঁকা মানে ছেড়ে দেয় হাল তারা সব থেকে ভুল করে যারা ছাড়ে না কন্টিনিউয়াসলি লেগেই থাকে ওর পিছনে তো তারাই সফলতা পায় তারা ভালো শিল্পী হতে পারে তারাই একটা ভালো শিল্পী হতে পারে